আমি পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় বসবাস করি এই এলাকায় ধর্মীয় যুদ্ধ বা সাম্প্রদায়িক উত্তেজনা খুব একটা বেশি আগে হতো না কিন্তু এখন কিছু কিছু জায়গায় সাম্প্রদায়িক দাঙ্গা দেখা যায় যেমন হিন্দুদের মধ্যে বজরং দল এবং মুসলিমদের মধ্যেও অনেক দাঙ্গা হচ্ছে এখন আগে মানভূম বা পুরুলিয়ার পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত ছিল না এটি উনিশশো ছাপান্ন সালের পয়লা নভেম্বর পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত হয় আগে বিহার রাজ্যের সঙ্গে যুক্ত ছিল সেসময় ভাঁষা বা ভাষা নিয়ে অনেক দ্বন্দ্বের দ্বন্দ্ব বা ঝামেলা হয়েছিলো তারা সেসময় অনেক রক্তক্ষরণ সাম্প্রদায়িক উত্তেজনাও হয়েছিলো নিজেদেরকে বাঙালি হিসেবে পরিচয় দিতে বা বাঙালির পরিচয় ফিরে পেতে তাদেরকে অনেক ঝামেলা বা আন্দোলন করতে হয়েছিলো তারপরে ভজহরি মাহাতোর নেতৃত্বে পুরুলিয়া পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত হয়